আমার মা বা পরিবারের সদস্যরা আমার জীবনে রান্নাকে শখ হিসাবে গ্রহণ করার জন্য প্রতি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছে যখন কিছু রান্না করতে বসতো মা তখন বলতো দেখ এটা কীভাবে রান্না করছি এই রান্নাতে কী কী দিচ্ছি এবং দুদিন দেখানোর পরে একদিন বলতো এই রান্নাটা নিজে কর তখন আমি নিজে সেই রান্নাটা করেছি এবং মা যখন কোথাও যেত বলতো রান্নাটা করবি করে বাবাকে দিবি তখন মায়ের অনুপস্থিতিতে আমি রান্না করেছি এবং পরিবারের সদস্যরাও যখন কিছু রান্না করতো তখন তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন কীভাবে রান্না করতো কী কী মশলা দিত এইসব লক্ষ্য করে করে আমি রান্নাটাকে শখ হিসাবে গ্রহণ করেছি